হ্যাঁ নমস্কার দিদি হ্যাঁ আমি এখান থেকেই বলছি নদীয়া জেলা থেকেই বলছি দিদি আপনারা ট্যুরিস্টের গাড়ি নিয়ে যান আমি শুনেছি আচ্ছা আচ্ছা তো আমাদের বাড়িতে বয়স্করা রয়েছে ওনারা মায়াপুর যেতে চান মায়াপুর যেতে ওনারা খুব ভালোবাসেন ইস্কন মায়াপুর আপনি নিয়ে যান তো আচ্ছা ওখানে আমরা পাঁচজন ফ্যামিলির পাঁচজন আছি তো যাব আর কি আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে ওখানে বয়স্করা একবার গেছিলেন আমাদের এখান থেকে গাড়ি ছেড়েছিল তখন ওনারা গেছিলেন ওনাদের হরে কৃষ্ণ হরে রাম ওই গান শুনতে যেন ভীষণ ভালো লেগেছিল তাই আমি ভাবলাম যে এখন তাহলে আরেকবার ওদেরকে নিয়ে যাওয়া যাক এই রকম আর কি আপনাদের কত ভাড়া একটু বেশি হয়ে গেল দিদি একটু কমের মধ্যে করে দিন না তাহলে একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা ওইখানে হোটেলের থাকার ব্যবস্থা ভালো তো খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা হবে না তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ বয়স্ক ওনারা যাচ্ছেন তো আমাদের এখন স্কুলে বাচ্চাদের ছুটি পড়েছে সেই কারণে সবাই বলছে যে মা চলো বেড়াতে যাব বাবাকে বলছে বেড়াতে যাব সেই কারণে ভাবলাম যে মায়াপুরটা তাহলে বাড়ির সব বয়স্করাও রয়েছে উনারাও বলছেন যে হরে কৃষ্ণ হরে রাম ওখানে সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে মনের পরিবেশটা একবারে শান্ত হয়ে যায় আমার ভীষণ ইচ্ছা যে ওই জায়গাটায় যেমন যেতে পারি আচ্ছা আচ্ছা আপনারা সাথে থাকলে আমরা অনায়াসে এগিয়ে যেতে পারব আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে তাহলে দিদি ওই কথাই রইল আমরা যাব ডেটটা আমাদেরকে জানিয়ে দেবেন ফোনের মাধ্যমে ঠিক আছে জানিয়ে দেবেন কোন সময় ফাঁকা থাকে গাড়ি আমরা সবসময়ই ফাঁকা আছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি